বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হবে অন্য অন্য রাইডারদের সাথে দেখা করার ইচ্ছা আমার অনেক দিনেরই কিন্তু আমার সেটা হয়ে ওঠে না কারণ আমি যেহেতু একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেহেতু আমি আমার বাইকিংটা অনেক কষ্ট করে শিখেছি সেই জায়গায় অন্য বাইক রাইডারদের সাথে দেখা করবো তাদের সাথে যেয়ে কথা বলবো এরকম কোনও ভাবনা চিন্তা প্রথম দিকে মাথায় না আসলেও এখন মাঝে মধ্যে মনে হয় যে তারা যে এত সুন্দর সুন্দর স্টাইল করে বাইক চালায় তাদের কাছ থেকে যদি কিছু শেখা যেত কিন্তু সেটা হয়ে উঠবে কি না আমি জানি না তবে ইচ্ছা আছে দেখি কবে সেটা পূরণ হয় বাইক চালানো পছন্দ বলতে অনেকে যে এই যে অনেক স্পিডে বাইক চালিয়ে নিয়ে চলে যায় এটা কিন্তু আমার খুব একটা পছন্দের নয় আমি এটাকে খুব একটা পছন্দ করি না তবে হ্যাঁ যেরকম অনেকে অনেক ধরনের বাইক চালাতে জানে কেউ হাত ছেড়ে বাইক চালায় কেউ মানে বাইকের সামনেটা তুলে দিয়ে বাইক চালায় এরকম অনেক ধরনের চালাতে পারে এগুলোকে রাইডার বলে অনেকে রানিং করে রেস করে এইসবের জন্য তো সেই জিনিসগুলো আমি দেখতে চাই বা করতেও চাই কিন্তু মাঝে মধ্যে এই যে এত অ্যাকসিডেন্ট বেড়ে গেছে রাস্তাতে মাঝে মধ্যে ভয়ও করে যে শুধু শুধু করবো যদি কিছু একটা হয়ে যায় তো সেই জন্য বাড়ি থেকে অনেকে পার্মিশানও দেয় না আমাকে যে এসব করার জন্য কিন্তু আমার আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম অনেক মানুষ আছে ছেলে মেয়েরা আছে যারা এই বাইকিংটাকে নিয়ে অনেক কিছু ভাবে অনেক কিছু রেস করে অনেক টাকাও ইনকাম করে তো সেই জায়গায় তাদের সাথে সামনে থেকে এইসব রেস বাইকিংগুলো দেখার আমার ইচ্ছা আছে তা আমি আমার হাসবেন্ডকে বলেছিলাম যে আমি দেখবো আর আমি যাবো তো তারা বলে সে বলে যে হ্যাঁ অবশ্যই সময় পেলে নিয়ে যাবো কিন্তু এখনও সে সময় তার হয়ে ওঠেনি আর আমাদেরও যাওয়া হয়ে ওঠেনি